আমার তৈরি খাবার অন্যদের বা আমার অতিথিদের বা আমার চেনা পরিচিত কাদের যদি খুবই ভালো লাগে তাহলে তারা যদি আমার কাছে রেসিপি শিখতে চায় তখন আমি সেই রেসিপি তাদেরকে প্রথমে তো হোয়াটস্যাপে পাঠিয়ে দিই এবং তারপরেও যদি তারা না শিখতে পারে তখন আমি তাদেরকে আমার বাড়িতে ডেকে তাদেরকে তাদের চোখের সামনে আমি সেটা রান্না করে দেখাই এবং তারপরে সেটা আমি তাদেরকে খাওয়াই এবং তার পরিবর্তে তারা সেই রেসিপিটাই আমাকে করে দেখায় এবং তারা সঠিক করছে না ভুল করছে সেটা আমি তাদের সামনে থেকে দাঁড়িয়ে যাচাই করি এরকম করে আমি আমার রেসিপি অন্যদেরকে বা অতিথিদেরকে শেখাই